হ্যাঁ আমি তো কাপড়ওলার ওলার তো ব্যবসা করি তা আপনার কী দরকার আমি ব্যবসা করতে চাই হ্যাঁ নতুন ব্যবসা ব্যবসা করতে চাই কী ব্যবসা করলে ভালো হয় আর ছেলেদের জামা প্যান্ট হুম কোথা থেকে নিতে হবে ও ওখান থেকে কিনলে ভালো হবে কাপড়ের কোয়ালিটি ভালো হবে লাভ লাভ করতে পারবো তো আ ও আপনার দোকান কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে ও প্রতিদিন খোলা থাকে বন্ধ থাকে না তো মেয়েদের পোশাক ও সামনের রাস্তাটায় আছে কোথা থেকে লাগেজ পাওয়া যায় হুম ঠিক আছে একদিন আপনার ওখানে আসবো ও আপনার এই নম্বর তো

ও হ্যাঁ ও কোন দিনকে খোলা থাকবে আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগ করে যাবো